আমি মনে করি আই আই এস সি আই আই আই টি এর মতো প্রতিষ্ঠানগুলি সবার জন্য সাশ্রয়ী নয় কারণ ওখানে অনেক প্রচুর টাকা নেয় এবং সেখানে প্রতিযোগিতা অনেক এবং সেখানে চাপও অনেক প্রতিযোগিতার জন্য অনেক চাপ হয় পড়াশোনার ক্ষেত্রে সেই জন্য আমি মনে করি সাশ্রয়ী নয় সবার জন্য